ভাষাটা নিয়ে প্রথমেই বলতে চাই এবং ভাষা হচ্ছে কামিউনিকেশনের প্র একদম মূল স্তর ল্যাঙ্গুয়েজ বা ভাষাটা খুবই প্রয়োজনীয় যে কোনো মানুষের সাথে কামিউনিকেট করতে গেলে যোগাযোগ স্থাপন করতে গেলে জ্ঞাপন স্থাপন করতে গেলে এবং নিজের মনের ভাব প্রকাশ করতে গেলে যে অপোজিট মানুষের বা বিপরীিতে আপনার যে মানুষটি আছে বা যাদের কা যাদের সামনে আপনি নিজের বক্তব্যটা পেশ করতে চান তাদের সেই ভাষাটা জানা ভাষা সম্পর্কে জ্ঞান থাকা একটু হলেও প্রয়োজন অন্যান্য ভাষার ক্ষেত্রে যদি বলি অন্যান্য ভাষার ক্ষেত্রে আমাদের ভারতে রাষ্ট্রীয় ভাষা হিন্দি যেটা জানা আমাদের সকলেরই খুব প্রয়োজন যারা বাংলা বলতে পারে না বা অনেক স্টেট এমন আছে ওয়েস্ট বেঙ্গলের বাইরের অনেক স্টেট যেখানে বাংলা তমনভাবে কেউই জানেন না তো সেখানে কামিউনিকেট করার ক্ষেত্রে বা লোকেদের সাথে কথা বলার ক্ষেত্রে বা ওখানে যদি আমরা কোনো কাজের সূত্রে গিয়ে থাকি তো সেইখানে লোকেদের সাথে জ্ঞাপন ক্রিয়া করার সময় বা জ্ঞাপন ক্রিয়াটাকে ইংলিশে কামিউনিকেশান বলে তো কামিউনিকেট করার ক্ষেত্রে সেখানের লোকেদের আঞ্চলিক ভাষাটা একটু হলেও জানা দরকার হ্যাঁ গুজরাটি পাঞ্জাবি উর্দু এরকম অনেক ভাঁষা আছে কিন্তু মেন রাষ্ট্রীয় ভাষাটা হিন্দি আর হিন্দি ভাষাটা অনেকেই জানে আর বুঝতে পারে যারা গুজরাটি পাঞ্জাবি বলছে তারাও হিন্দিটা একটু একটু সবাই পারে তো ওই হিন্দিটা প্রয়োজনীয় আর তার সাথে সাথে আমাদের অন্য বিদেশি ভাষার ক্ষেত্রে যদি বলি তাহলে ল্যাটিন আছে আরও তাছাড়া অনেক অনেক ভাষা আছে বিদেশে ফ্রান্স ভাষা আছে ইটালিয়ান ভাষা আছে বাট সেই সব ক্ষেত্রে ইন্টারন্যাশানাল বাজারের ক্ষেত্রে ইংলিশটাই আমাদের চলে এতোগুলো ভাষা আমাদের শেখার কোনো প্রয়োজন নেই ইংলিশটা অল ওভার ওয়ার্ল্ড চলে তাই ইংলিশটা জানার প্রয়োজন কিন্তু তার মানে এটা নয় যে ইংলিশটা শুধুমাত্র অল ওভার ওয়ার্ল্ডের ক্ষেত্রে চলে বা ইংলিশটা সব জায়গাতে চলে বা ইংলিশটা নাহলে সব দিক দিয়ে সুবিধা হবে বলে যে আমরা ইংলিশটার ওপরেই বেশি জোর দেবো তার কোনো মানে নেই ইংলিশের সাথে সাথে আমাদেরকে নিজেদের বা মাতৃভাষা যেটা বাংলা সেটাও খুব নিখুঁতভাবে এ করতে হবে যাতে আমরা নিজেদের কালচার বা নিজেদের যে সংস্কৃতি বা নিজেদের ঐতিহ্যটাকে কোনোদিনও ভুলে না যাই ই ইংরেজি ভাষা দরকার এমন নয় দরকার নেই কিন্তু একটা সারটেন লেভেলে বিদেশে কথা বলার ক্ষেত্রে বা ওই ওই সমস্ত জায়গাতে নিজেদের বাড়িতে এ আমাদের বাংলা ভাঁষাতেই কথা বলা দরকার নিজেদের জাতের লোকেদের সাথে নিজেদের বাংলা ভাঁষাতেই কথা বলা দরকার নিজেদের জাত বা জাতি বা এই নিজেদের মাতৃভাষা সম্পর্কে জ্ঞান থাকা প্রত্যেকটি মানুষের খুবই প্রয়োজনীয় তাই মাতৃভাষাটা জানা দরকার অবশ্য করি তা মাতৃভাষাটা আমরা না জানতে পারলে আমরা নিজেদের এর কালচারটাকেই বোধায় ভুলে যাবো আর আমাদের মাতৃভাষার সাথে আমাদের ঐতিহ্য কালচার আমাদের অনেক কিছু পুরাণকালীন এ অনেক জুড়ে জুড়ে অনেক কিছু জুড়ে আছে অনেক এমন বই আছে উপন্যাস আছে যেগুলো বাংলাতে লেখা হয়েছে সেইগুলো যদি আমরা বাংলা না জানি পোড়তেও পারবো না আর না পড়তে পারলে আমরা নিজেদের ঐতিহ্য বা নিজেদের কালচারের সম্বন্ধে বা নিজেদের জাতি সম্বন্ধে বা ধর্ম সম্বন্ধে আমরা সেই জ্ঞানটাই পাবো না এর ফলে কী হবে নিজের নিজের মাতৃভাষার প্রতি একটা মানে এ অসম্মান তো অসম্মান করা তো হবেই হবে তার সাথে সাথে আমাদের কালচারটাকেও অসম্মান করা হবে এখন যদি অন্য কোনো জাতির লোকেরা নিজেদের কালচার সম্বন্ধে ভালো ভালো অনেক জ্ঞানের কথা বলে দেয় যেহেতু আমরা নিজেরা বাংলা জানি না আমরা তাই ভালো করে হয়তো ওগুলো পড়িনি কোনোদিনও বইগুলো তাই আমরা নিজেদের সম্বন্ধকে বলতেই পারবো না বাট আমরা নিজেদের জাতির সুন্দর্যটাকে বাকিদেরকে জানাতেই পারবো না বা নিজেদেরকে ডিফেন্ড করতে পারবো না তো সেই সেই কারণে নিজেদের ভাষা সম্পর্কে জানাটা মানে প্রত্যেকটি মানুষের খুবই প্রয়োজনীয়